মেয়ে একটি অনলাইনে কাপড় অর্ডার দিয়েছিল কাপড়টি ব্যবহার করার ফলে দেখলাম যে রঙটি উঠে যাচ্ছে কেমন কুঁচকে যাচ্ছে কাপড়টির সাথে ব্লাউজ পিসও ছিল না দামটিও বেশি নিয়েছে ফেরৎ দেওয়ার কোনও অপশনও ছিল না